হ্যালো আমি রিনি বলছি আমি কদিন আগে আপনার ওখান থেকে পাস করেছিলাম মানে ও আপনি যেখানে বসেন না চাট নিয়ে হ্যাঁ তো ওখান থেকেই আমি পাস করার সময় আপনার দোকানটা দেখেছিলাম তখন আপনার দোকানটা বন্ধ ছিলো তো আমি ফোন নম্বরটা কালেক্ট করে নিয়ে আসতে পেরেছিলাম তো মানে আপনার দোকানে কী কী চাট রাখেন আমি না ব্যানারটা দেখি নি আচ্ছা আচ্ছা তো হ্যাঁ অনেক জায়গায় দেখছিলাম যে এখন ওই চিপস চাট বিক্রি হয় তো আমি আজ অবধি কখনো ট্রাই করি নি তো মানে চিপস চাটটা কেমন খেতে হয় আমি একবার ট্রাই করতে চাই আপনার দোকান থেকে তো

আচ্ছা বলছি মানে চাট তো আপনি বললেন লেস দিয়ে বানিয়ে দেবে কিন্তু লেসটা তো খুবই নরম হয় তো মানে ওটা নেতিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো হুম হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি আপনার যে দোকানে কি হোম ডেলিভারি দেওয়ার কোনো ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি এই চিপস চাট কতো করে দাম রেখেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওটা মানে কাস্টোমাইস যদি করেন তাহলে ওই আপনি তিরিশ টাকা করে মানে পা আর কাস্টোমাইস করলে ওটা পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা বলছি আপনি আমি মা পাঁচ মিনিটের মধ্যে আপনার দোকানের দিকে যাচ্ছি তো আপনি আমি কটা জিনিস বলছি আপনি তাহলে একটু রেডি করে রাখলে ভালো হয় কারণ আজকে খেলা আছে তো আমি একদম টাইমটা ওয়েস্ট করতে চাইছি না আর আপনি রেডি করে রাখলে আমি একদম তাহলে নিয়ে বাড়িতে চলে আসতে পারি আচ্ছা আচ্ছা তো পাপড়ি চাট কতো করে আচ্ছা দই পাপড়ি চাট তাহলে আপনি দু প্লেট করে দেবেন আর ওই চিপস যেই চাটটা বললেন ওটাও দু প্লেট করে দেবেন ওই পঁয়তাল্লিশ টাকারটা ঠিক আছে হ্যাঁ আর আলুকাবলি ওটাও দু প্লেট করে দিন ও আচ্ছা ওইটার প্রাইস জানা হলো না মানে ওই আলুকাবলির প্রাইসটা জানা হলো না আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওটা তাহলে চার প্লেট করে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি রেডি করুন আমি আসছি ঠিক আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ রাখুন